আমি অন্যদের থেকে ভালো এডিট করি এবং আমার ফটোগুলো অন্যদের থেকে ভালো এডিট হয় এবং আমি ইন্স্টাগ্রামে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ডিপি দিই আমার বন্ধুরা বলে অন্যদের থেকে তোর ফটো এডিট করা ভীষণ ভালো দেখাচ্ছে এবং আমাদের ফটোগুলো এডিট করে দে এবার আমি তাদের দিতাম তারাও ফেসবুকে ইনস্টাগ্রামে দিত দিয়ে এসএমএস করতো ফটোটা ব্যাপক লাগছে তোর এডিটের কোনো জবাব নেই আমি বললাম ঠিক আছে ফের এডিট করলে হলে আমাকে ফটো দিস আমি মনে করতাম অন্যদের থেকে আমার এডিট করতে আমি ভালোবাসি বা ভালো হয়